হ্যাঁ ভ্রমণকারী হিসেবে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় অনেক জায়গাতেই বিশেষ করে কোনো পাহাড়ে ট্রেক করতে গেলে বিশ্রামের পর্যাপ্ত পরিমাণে জল থাকে না বা বসার অনেক সময় জায়গাও পাওয়া যায় না সেটা হয়ছে বা পাহাড় শুধু পাহাড় নয় বিভিন্ন জায়গাতেই দেখেছি পর্যাপ্ত বিশ্রামাগার নেই পর্যাপ্ত পানীয় জল নেই বা খাবারের দোকান ততটা নেই এই পরিষেবাগুলোতে আরেকটু উন্নত করা দরকার এবং এই চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে কিছু দিন আগেই আমি গিয়েছিলাম এক জায়গায় একটা মন্দির ভ্রমণে এবং সেখানে মন্দিরটা পাহাড়ের উপরে তো সেখানে আমি দেখেছি যে কোথাও কোনো বসার জায়গা বা কোনো রকম জলের ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থা সেরকম কিছু নেই তো সেইগুলো অসুবিধার অসুবিধা সৃষ্টি করেছে বিশেষ করে ওই খাড়াই পাহাড়ে ওঠার ক্ষেত্রে কিছু সিট যেখানে লোকজন বসতে পারে বা কিছু চেয়ার কাঠের চেয়ার ওই যেগুলো বাঁধানো সেই রকম কিছু থাকলে অনেকটা সুবিধা হয় একটুখানি মানুষ বিশ্রাম নিতে পারে আবার তারপরে বাকিটা পথ আবার হাঁটতে পারে আবার একটু বিশ্রাম নিতে পারে তো এইভাবে চালাতে পারে আর কি